হ্যাঁ আমি আমার পশুদেরকে নিয়মিত এবং খুবই ভালো ও মনোযোগ দিয়ে যত্ন সহকারে যত্ন নিয়ে থাকি আমার কাছে অনেকগুলি পশু রয়েছে সেই জন্য আমাকে একটি পশুদের জন্য আলাদা করে খামার তৈরি করতে হয়েছে এইখানে যেহেতু অনেক পশু রয়েছে গবাদি পশু এবং অন্যান্য ছাগল গাধা ইত্যাদি রয়েছে সেহেতু আমি একা এই পশুগুলিকে কিছুতেই সামলাতে পারি না আমার পশুগুলিকে সমস্ত সামলানোর জন্য আমি দুজন লোক রেখেছি এদেরকে মাসিক বেতনের মাধ্যমে আমি তাদেরকে টাকা দিয়ে থাকি এছাড়াও আমি পশুদেরকে আমি যে গবাদি পশুর স্থলে রাখি সেখানে বিভিন্ন স্বাস্থ্যকর অবস্থায় রাখি সেখানে নিয়মিত পরিষ্কার করা এবং মশা মাছি মারার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধের প্রয়োগও করে থাকি এছাড়াও আমি অন্যান্য কাজকর্ম য্যা পশুদেরকে ভালো করে রাখি যেমন পশুদেরকে আমি নিয়মিত গা ধোয়াই গা ধোয়ানো পশুদের জন্য খুবই জরুরি কারণ তা পশুদের গায়ের মধ্যে অনেক মাছি পোকামাকড়ের আক্রমণ করে থাকে সেই জন্য তাদেরকে নিয়মিত গা ধোয়ানো এবং সময়মতো তাদেরকে সরকারি হাসপাতালে দেখিয়ে সঠিক ওষুধ প্রদান করাও জরুরি তবেই আমাদের পশুরা ভালোভাবে থাকবে এবং পশুদের মাধ্যমে আমরা সঠিকভাবে বেশি পরিমাণে অর্থ অর্জন করতে পারব